আমি পাঁচই নভেম্বর অনলাইন থেকে একটি পাপোশ কিনেছিলাম যার মূল্য ছিল তিনশো কুড়ি টাকা যথা সময় ডেলিভারি হওয়া সত্ত্বেও প্রোডাক্টটি পেয়ে আমি মোটেও খুশি নয় তার কিছু খারাপ দিক আমি উল্লেখ করছি প্রথমত পাপোশটি ছেঁড়া ছিল বাঁ দিকে এবং ওখানে লেখা ছিল সুতো দিয়ে তৈরি হবে অথচ আমি দেখি পাপোশটা নারকেলের সুতো দিয়ে তৈরি ফ্যাব্রিক সুতো দিয়ে নয় এবং পাপোশটির আমি রঙও দেখেছিলাম গ্রে কিন্তু আসলে পেয়েছি ওর রঙটা হলুদ টাইপের তো আমার মনে যেন আমার মনে হচ্ছে এটা দোকান থেকে কিনলেই অনেক ভালো হতো কারণ আমি রঙটাও ভুলভাল পেলাম প্রোডাক্টটা বাঁ দিকে ছেঁড়াও থাকল ও প্রোডাক্ট কোয়ালিটিও অতটা ভালো নয় আমি যতটা আশা করেছিলাম তিনশো কুড়ি টাকা দিয়ে আমি যদি দোকানে কিনতাম আমি অনেকটাই লাভবান হতাম